নাগরিক সুরক্ষা সমাজের শান্তি বজায়ের জন্য আইনি ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে আমাদের এখানে যেহেতু রেল ব্যবস্থা আছে তো রেল ব্যবস্থার জন্য এখানে রেল পুলিশ ও এছাড়াও আমাদের এখানে বন দপ্তরে বন্য পুলিশ ইত্যাদি জায়গায় নানারকম জায়গাতে পুলিশ রাখা হয়েছে যাতে তারা আইনটাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারেন কারণ এখানে আমাদের এখানে প্রচুর পরিমাণে গাছ চুরি হতো তো গাছ চুরির জন্য সেখানে আমাদের প্রতিটা বনভিত্তিক এলাকাগুলিতে পুলিশ রাখা হয়েছে যাতে গাছগুলোকে না চুরি করা হয় তো দেশের যেরকম অপরাধ হচ্ছে অপরাধকে কায়েমে নিয়ে আসার জন্য আইনটা ব্যবহার করা হয়েছে তো এখানে আগে যেরকম আইন অতটা কাজে লাগতো না কিন্তু এখন সেই তুলনায় আইন অনেকটাই কাজে লাগানো হচ্ছে তো এখানে যে পুলিশওয়ালারা আছে সেই পুলিশগুলো ট্রাফিক পুলিশ অনেক বাড়ানো হয়েছে কারণ যেহেতু রাস্তাঘাট বনের দিকে যে সড়ক তৈরি করা হয়েছে সেই সড়কে জীবজন্তু প্রায়ই আসা যাওয়া করে যেমন হাতির সময় হাতিরা অনেক সময় বেরিয়ে রাস্তার মধ্যখানে এসে দাঁড়িয়ে থাকে তো সেই জন্য এখানে পুলিশ ব্যবস্থা বা আইনি ব্যবস্থাগুলো ভালোভাবেই করা হয়েছে